পাখি দেখার প্রিয় জায়গা পাখি দেখার প্রিয় জায়গা বলতে গেলে মনে পড়ে আমার মামারবাড়ির কথা কারণ শহরে তো পাখি দেখা যায় না মামারবাড়িতে গেলে ছাদে উঠলে পাখিরা দুপুরবেলা বা সকালবেলার সময় ছাদে আসে আমার কিছু ফলের গাছ ফুলের গাছ ছাদে লাগানো আছে ওরা আসে এসে বসে বসে ওরা নিজেদের মধ্যে কথোপকথন করে ও নিজেরা কিছু ফল খেয়ে তাদের সময় কাটানো হয়ে গেলে তারা নিজেদের মতন থাকে এবং তাদের দেখতে খুব ভালো লাগে টিয়া ময়না এইসব পাখিগুলি খুব সচরাচর দেখা যায় না যে ওরা কী করে না করে মামারবাড়ি আসলে এইটুকু জিনিস দেখা যায় যে সব দুপুরবেলার টাইমে ওদের আনাগোনা ওরা কোথায় থাকে না থাকে তারপর সন্ধেবেলা লাগলে ওরা উড়ে যায় যখন তখনও খুবই ভালো লাগে দেখতে